হ্যালো হ্যালো হ্যাঁ বলছি বলছি আমি আপনার লাইব্রেরি থেকে একটা বই নিতে চাই আমি একটা গল্পের বই নিতে চাই তা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ নিতে চাই একটা না আমার একটু ইমিডিয়েট দরকার আর কি দু এক দিনের মধ্যে হলে ভালো হয় আচ্ছা ঠিক আছে আমি দুপুর বারোটার দিক করে গেলে পাবো তো আমার ওই বড়োটা হলেই ভালো হয় ঠিক আছে একটু দেখে করে দেবেন না না না এখন এখন আর কোনো লাগবে না আমার আবার যদি পরে লাগে তাহলে সেরকম বলবো

ঠিক আছে ঠিক আছে যদি লাগে যদি লাগে আপনাকে বলবো বলুন ঠিক আছে আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি ম্যাম ঠিক আছে রাখছি হুম রাখছি আমি